ব্যবসা বাণিজ্যে বাংলা ভাষা নিজস্ব ভাষা হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ অঞ্চল বিশেষে যেখানে বাংলার প্রচলন রয়েছে সেখানে বাংলা ভাষা ব্যবহৃত হয় অন্যান্য জায়গায় যেখানে হিন্দি ভাষার প্রচলন রয়েছে সেখানে হিন্দি ভাষা হয় তবে বর্তমানে পশ্চিমবঙ্গে যেহেতু বিভিন্ন ভাষাভাষীর মানুষের বাস এবং অর্থনীতিতে যেহেতু হিন্দিভাষী মানুষদেরই বেশি দক্ষতা তাই তারা বাংলা ভাষার উপর বেশ কিছুটা প্রভাব ফেলে